পশ্চিমবঙ্গের প্রধান শিল্প মধ্যে অনেক শিল্পই পড়ে যেমন হস্তশিল্পর মধ্যে তাঁত এবং নৃত্য শিল্পের মধ্যে রবীন্দ্র সংগীত এবং সংগীতের মধ্যেও রবীন্দ্র সংগীত এগুলি পড়ে বিভিন্ন সাহিত্যকলা যেগুলি বিভিন্ন সাহিত্যকলা সেগুলি ফুটিয়ে তোলার জন্য বিভিন্ন আর্ট ফিল্ম বা ভিজুয়াল আর্ট বা শর্ট ফিল্ম সেখনে উপস্থিত অভিনেতা অভিনেত্রীরা তারা এই জিনিসগুলোকে ফুটিয়ে তোলে